আমি অনেক দিন আগে একটা জুতো কিনেছিলাম জুতোটা ছিল প্যারাগন কোম্পানির যাই হোক কাজের কাজের ব্যবহার করার জন্য আমি একটা প্যারাগন কোম্পানির এই চপ্পল টাইপের জুতোটা আমি কিনেছিলাম তা জুতোটাও অনেক দিন আমি ব্যবহার করলাম অথচ জুতোটা ঠিকঠাকই ছিল হ্যাঁ এই জুতোটা আমি এই ধরনের জুতো আরও একবার একটা কিনতে চাই কিন্তু এই জুতোটা মার্কেটে অ্যাভেলেবল পাচ্ছি না আমি খুঁজছি অনেক দিন ধরে কিন্তু জুতোটা পাচ্ছি না আমার ইচ্ছা আছে প্যারাগনের চপ্পল আমি আবারও কিনব এবং আমার যাতে দীর্ঘস্থায়ী হয় আমি আগের জুতোটা কিনেছিলাম আমরা আমি পাঁচ বছর মতো ব্যবহার করেছি প্যারাগনের চপ্পলগুলো এত টেকসই ওর সোলগুলো এত মজবুত যে তাড়াতাড়ি নষ্ট হয় না তাই আমি চাই আবারও একটা কিনতে